আমি প্রিয়া বলছি আপনি কৌশিকদা বলছেন তো আপনার ইলেকট্রিক দোকান হ্যাঁ আমি পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি থেকে বলছি তো কী সাহায্য করতে পারি মানে আমার হাজব্যান্ড কিছু দিন আগে আপনার দোকান থেকে ইলেকট্রনিক্স জিনিস নিয়ে এসেছিল তো বাড়িতে লাগিয়েছে তো সবই তো খারাপ এসেছে সবই ভুলভাল খারাপ ভাঙা ফুটো এরকম কী মাল দিয়েছেন তো আমি কি মিথ্যা মিথ্যাই বলছি তো আপনার দোকান থেকে যে তারগুলো নিয়ে এসেছে তো যখন মিস্ত্রি যখন লাগিয়েছে লাগিয়ে দিয়ে চলে গেছে তো এখন দেখছি জ্বলছে না যখন আবার ঘুরিয়ে দেখাচ্ছি তো দেখছি তার মাঝখানে কাটা কোনো লাইটটা আবার জ্বলছে না কোনো হোল্ডারটা ভাঙা তো এরকম কীসের জন্য হচ্ছে হ্যাঁ সব কিছুতেই তো প্রবলেম দেখছি আপনার ইলেকট্রিক যা জিনিস নিয়ে এসেছে সব কিছুতে দেখছি প্রবলেম এই ধরুন হচ্ছে একটা বাল্ব দেখছি কাটা হ্যাঁ তো একটা হোল্ডারও দেখছি ভাঙা সেটার মুখটা ভাঙা দেখছি সে তো কীভাবে তাহলে আমি লাইটটা দাদা ইয়ে করব আবার একটা তার দেখছি মাঝখানে কাটা তো বাচ্চা ছেলেরা হাত দিয়ে দিলে তো সেটা তো অসুবিধা আছে না পাইপগুলো এসেছে পাইপগুলো মনে হচ্ছে যেন পুরনো পুরনো নতুন বলে তো কিছু মনে হচ্ছে না তো এরকম আপনার এত বড় দোকান বলে আমি আমার স্বামীকে বললাম যে ওখান থেকে নিয়ে আসবে তো এরকম জিনিস দিয়েছেন তো আর তো কোনো দিন যাবও না আর তো সবাইকে মানাও করে দেবো যে ওই দোকানটা ভালো নয় তো আমাদের যাকে পছন্দ আমরা তো তাকে দিয়ে করাব না আর তো জিনিসগুলো আপনার দেওয়ার দায়িত্ব ছিল আপনি ভালো জিনিস দেবেন এটাই তো আপনার কর্তব্য আচ্ছা ঠিক আছে তাহলে পাঠাব তো কোন কখন দোকানটা খোলা থাকবে বলুন আপনি কখন থাকবেন আপনি থাকায় তো পাঠাতে হবে যেহেতু আপনি থাকায় জিনিস নিয়ে আসা হয়েছে আচ্ছা ঠিক আছে আমি তাহলে পাঠিয়ে দেবো আপনি সব দেখে ঠিক চেঞ্জ করে দেবেন

আচ্ছা ঠিক আছে তাহলে দাদা রাখছি কিছু মনে করবেন না আমি পাঠিয়ে দেবো আপনি চেঞ্জ করে দেবেন হুম হুম রাখছি